আমার এলাকার প্রাকৃতিক সম্পদগুলি হলো এখানে একটি তৈল শোধনাগার কেন্দ্র আছে যেটা পেট্রোলিয়াম পাওয়া যায় এই পেট্রোলিয়াম এখানে যতো ছোটো বড়ো গাড়ি আছে সমস্ত গাড়িই পেট্রোলই এই হলদিয়া তৈল শোধনাগার থেকে নানা এলাকায় যায় এতে মানুষের সুবিধাই হয় কাছাকাছি থাকায় এবং এই হলদিয়াতে নানান জায়গার থেকে এই তেল আসে এবং বাইরের দেশ থেকে বড়ো বড়ো জাহাজে এই তেল আসে এতে মানুষের অসুবিদা হয় না পেট্রোলিয়াম পাওয়ার জন্য এবং এখানে জলও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় বড়ো বড়ো পুকুর এবং জলাধার প্রচুর পরিমাণে আছে যাতে এখানে ছোটো ছোটো চাষের ক্ষেত্রে তো অন্য জায়গা থেকে জলের প্রয়োজন হয়ই না বড়ো চাষের ক্ষেত্রে খুব অল্প পরিমাণে জল এখানে লাগে এই প্রাকৃতিক সম্পদগুলিই আমরা পাই যা আমাদের ব্যবসায়িক ক্রিয়াকলাপে প্রচুর পরিমাণে ববোহার করা যায় পেট্রোলিয়ামের কথা তো বলাই চলে না সব চাকা চলতে গেলেই আগে পেট্রোলিয়াম লাগে প্রায় আর এই জল ব্যবসার কাজে বলতে কৃষকের কৃষকদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ফসল উৎপাদনে সাহায্য করে যা ব্যবসার ক্ষেত্রে আমাদের খুবই প্রয়োজন